নির্দিষ্ট সাংস্কৃতিক অনুশীলন বলতে আমরা গাজন উৎসবকে জানি এই গাজন উৎসবে অনেক এই এইটা শিবের মন্দির এই শিবের মন্দিরে অনেক সন্ন্যাসী থাকে শিবের পুজো প্রত্যেকদিন বিকেলে স্নান করানো স্নান করতে যাওয়া তারপর হচ্ছে পুজোপার্বণ বিভিন্ন অনুষ্ঠান হয় এই গাজনে এই গাজনে প্রত্যেক সন্ন্যাসী সারাদিন উপবাস থাকে চান করে পুজো করার পর এই সন্ন্যাসীরা রাতে ফল খায় তারপর একদিন মিলের বার আসে সেই মিলের বারে আমরা প্রত্যেক মেয়েরা শিবের মাথায় জল ঢালি সকাল থেকে যতক্ষণ না জল ঢালি আমরা উপবাস দিয়েই থাকি শিবের স্নান করে শিবের মাথায় মন্ত্র বলে জল ঢেলে আমরা যেয়ে লুচি তরকারি বিভিন্ন হয় এইভাবে আমরা এই পুজোকে অনুসরণ করি